হ্যাঁ কী রে কখন কোচিংয়ে যাবি অভিজ্ঞান কোচিংয়ে যাবি তো আজকে হ্যাঁ ভালো হচ্ছে না সবাইকে সবাই মিলে স্যারকে বলা হবে চ কারণ স্যারও তো এখন টাইমটাও কম নিচ্ছে আর নোটসও দিচ্ছে না সামনে পরীক্ষা আসছে চ সবাই মিলে এক সঙ্গে আলোচনা করে স্যারকে বললে ভালো হয় হ্যাঁ পরীক্ষা তো সামনে চলে আসছে এবার যদি এখনই নোটসগুনো না পাই আমরাই পড়ব কখন আর স্যার বা এখন যদি এত সময় কম নেয় আমাদেরও তো আড্ডা মেরে সময় করে কোচিংটাও টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে পরেও আর সময় পাব না আর যারা আসছে আজকে চল সবাই মিলে স্যারকে বলি একটু বেশি করে ক্লাস নিতে আর যাতে নোটসগুনো একটু বেশি করে পাওয়া যায় হুম হুম চ সবাই মিলে এক সঙ্গেই বলব আর দেখছি আর কে কে আজকে কোচিংয়ে যাবে কারণ সবার তো আলাদা আলাদা কোচিং থাকে আর আমরা তো আজকে বলছি অভিজ্ঞান কোচিংয়ে যাবো তা অন্যরা যদি এই কোচিংয়ে আসে তাহলে এই কোচিংয়েই যে কজন যাচ্ছি সে কজন মিলেই বলা হবে কারণ নাহলে পরে আর সময়ও পাওয়া যাবে না নোটসগুনোও মুখস্থ করা হবে না হুম আমাদেরও তো ঘরে রিভাইস করতে হবে তা এখনই যদি স্যারই যদি কম সময় নেয় আর পরেও সময় পাব না আর কে কে আসছে জানিস কি হ্যাঁ দেখছি আর কে কে আসছে তোর যদি অন্য কারোর নম্বর থাকে দ্যাখ আমিও দু তিন জনকে ফোন করে দেখছি হুম হুম আমার যার সঙ্গে কথা হবে সব বলে দিচ্ছি ওই বইটাও নিয়ে আসতে আর যাতে সবাই মিলেই স্যারকে এক সঙ্গে বলি নাহলে সবাই না বললেও কাজ হবে না আর বইগুনো নিয়ে এসে এখন দাগিয়ে নিতে হবে কতটা কী ইম্পটেনট আছে না আছে হুম হুম হুম দেখছি আর সবাইকে ফোন করি কী বলে কে কে আসছে আগে দেখে নিই তারপর সবাই মিলে একসঙ্গে যাওয়া যাবে এক সঙ্গে বলা হবে আচ্ছা ঠিক আছে